হ্যাঁ বলছি কি তোমার কাছে যাচ্ছি কোনো রোগ সারছে না কেন হ্যাঁ বলো হুম হুম তা ঠিক আছে আমি তো যাবো তা তুমি তোমার চেনা জানা লোক ওখানে থাকলে ভালো হয় একটু বলে দাও

আচ্ছা তাহলে ভালো হবে ঠিক ও হচ্ছে তা যন্ত্রণা তো তো সারছে না আরও তো বেড়েই যাচ্ছে তাহলে সেই জন্য করে তো বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর ওইখানে যাবো তুমি একটু বলে দেবে হ্যাঁ

কটার সময় পাঁচটা আটটার দিকে যাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফোন করবো আপনি তুমি একটু বলে দেবে যে আসছে তো আমার চেনাশোনা জানা হলে আমার একটু ভালোভাবে দেখবে ভালোভাবে কথা বলবে ব কি সুস্থ শরীরটা সারছে না সেই জন্য করে বলছি হ্যাঁ আমি একা অসুস্থ কী করে যেতে পারি বলো দেখি আমি কাউকে তো নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ সেই জন্য করে বাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন হ্যাঁ তাহলে এখন রাখছি হ্যাঁ